হ্যালো সুইগি থেকে বলছেন হ্যাঁ দাদা আমার নাম পিঙ্কি দাস আমি পঁচিশ মিনিট আগে একটি খাবার অর্ডার করেছিলাম কিন্তু সেই অর্ডারটি গ্রহণ করার পর অ্যাপে দেখাচ্ছিল যে চল্লিশ মিনিট সময় লাগবে আমি তো ভাবলাম যে আজকে আমার বাড়িতে যারা এসেছে তাদের খাবারের জন্য অনেক অপেক্ষা করতে হবে আশা করছি সেরকম একটা সময় এসে খাবার জোটাতে পারব কি না কিন্তু তারপর দেখলাম যে খাবারটি পিক আপ তাড়াতাড়ি হয়েছে এবং ডেলিভারিটাও অ্যাপে দেওয়া সময়ের আগে অনেক আগেই আমার হাতে এসে পৌঁছে গিয়েছে আর যিনি ডেলিভারি দিতে এসেছিলেন সেই দাদার ব্যবহার মানে বলার মধ্যে নয় খুবই ভদ্র এবং নম্র ছিল আমি তো খুব খুশি হয়েছি আপনাদের পরিবেশনাতে সব মিলিয়ে মানে ফিডব্যাক তো অনেক ভালো আমি তো খুব খুশি হয়েছি খাবার অনেক তাড়াতাড়ি আর আমার বাড়ির অতিথিরাও মানে খালি মুখে বাড়ি ফিরে ফিরে যেতে হয়নি সবাই খুব খুশি তো আপনাদের এভাবেই সবটা চালিয়ে যান ওকে থ্যাঙ্ক ইউ রাখছি